হ্যাঁ বলুন হ্যাঁ দাদা আচ্ছা

আচ্ছা আপনি আপনি এবারে যেটা মেন কথা আপনি কী দুধ আমুলের আছে আমুলের আছে বুঝলেন একদম অ্যাকিউরেট এবং বেশি দাম রেটটা আপনার পড়বে প্রায় হচ্ছে যদি আপনি এক ড্রাম নেন তাহলে সেক্ষেত্রে পনেরো লিটারে আপনার প্রায় পড়ে যাবে হাজার টাকা বুঝলেন অ্যাকিউরেট দুধ পাবেন এবং কোনো এখানে কোনো দুনম্বরি হয় না এখানে জল মেশানোর কোনো কেস নেই বুঝলেন আর আমুলের আছে আপনি যদি নিতে চান গরুর দুধ তাও আছে তাও আছে আপনি এবারে যেটা নেবেন আপনি অ্যাডভান্স বলতে হবে কারণ এইটা এই জিনিসটা তো সঙ্গে সঙ্গে বললে পাওয়া যাবে না বুঝলেন এবারে আপনি কী কাজে ব্যবহার করবেন আচ্ছা তাহলে আমার মনে হয় আপনি গোরুর দুধটা ব্যবহার করে ব্যবহার করে দেখতে পারেন এটাও খুব ভালো হবে পুরো একদম খাঁটি দুধ এখানে কোনো জল মেশানো হয় না বুঝলেন রেটটা একটু দেখে না হয় করা যাবে তবে কী জানেন তো যেহেতু আপনি বাড়ির কাজে ব্যবহার করছেন এটা যদি আপনি কোনো ব্যবসার ক্ষেত্রে হতো যদি ব্যবসার কোনো কাস্টমারকে আপনি খাওয়াতেন সেক্ষেত্রে আপনি একটা দিয়ে দিলেন পয়সা নিয়ে নিলেন ভুলে যেত কিন্তু আপনি যেহেতু একটা অনুষ্ঠান বাড়িতে যেহেতু আপনি একটা পায়েস তৈরি করছেন মানে সেখানে ভালো জিনিসটাই আপনার আমার মনে হয় নেওয়াটা ভালো হবে বুঝলেন হ্যাঁ এবারে এবারে কী জানেন কী জানেন তো হ্যাঁ ওই কারণেই আমি আপনাকে যেরকম দাম বলেছি সেরকম দামের উপরে আপনি মালটাও সেরকমই পাবেন বুঝলেন এখানে কোনো রকম কোনো প্রতারণা হয় না এইখানে আপনি দরকার হয় হুম হুম হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি আপনি এমনি যদি চেক করে দেখতে চান তাও দেখতে পারেন আপনি এক কাপ খেয়ে হুম হুম আপনি আসবেন আর হচ্ছে আমাকে কিছুদিন আগে একটু অন্তত বলে দেবেন মিনিমাম একটা দিন আগে বলে দেবেন বুঝলেন কারণ এটা তো একটু আধটুর নয় অনলাইন পেমেন্ট হয় এমনি যদি ক্যাশ অন ডেলিভারি করেন তাও হবে এবারে আপনি আপনার অনুষ্ঠান বাড়ি ছাড়াও যদি কোনো মানুষ কোনো ধরুন ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে যদি দুধ নিতে চায় তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি আমার নাম্বারটা ভালোভাবে রেখে দিন বুঝলেন আচ্ছা আচ্ছা